হ্যালো দাস আড়তের সঙ্গে কথা বলছি সৌমেনদা দাদা আমি সব্যসাচী বলছিলাম চিনতে পেরেছেন বলছি দাদা ব্যাপারটা হচ্ছে মাছের আমরা মাছ কিনছি প্রতিদিনই আমরা আপনার থেকে মাছ মাছ কিনছি কিন্তু এত দাম দিয়ে কিনতে হচ্ছে আমরা তো পাইকারী সেলেই বিক্রি করতে পারছি না এত দাম আজকে ট্যাংরা মাছ কিনেছি আপনার তিনশো টাকা করে আমি কত টাকায় বিক্রি করবো সাধারণ মানুষ নেবে কী করে হ্যাঁ প্রতিদিন নিচ্ছি এরমভাবে দাম নিলে আমরা তো মাছ কিনতেই পারবো না আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে হুম হ্যাঁ হ্যাঁ দাদা একটু দেখুন নাহলে আমার বিজনেস করাটাই খুব চাপের হয়ে যাচ্ছে সাধারণ মানুষকে বিক্রি করতে পারছি না এক তিনশো টাকার মাছ কিনে আমার সাড়ে তিনশো টাকায় যদি আমি না বিক্রি করতে পারি তা আমার প্রফিট কী থাকবে হ্যাঁ দাদা দেখুন না দেখলে আমরা আমাদের মতো গরীব মানুষ হুম হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ দাদা ঠিক আছে হুম হুম